দৈনন্দিন জীবনে প্রযুক্তি একটা বিভিন্ন কাজের সুযোগ উন্মুক্ত করতে সাহায্য করেছে বিভিন্ন ধরনের প্রযুক্তি বিভিন্ন উপায়ে মানুষকে সাহায্য করে দৈনন্দিন জীবনে যেভাবে প্রযুক্তি এগিয়ে চলেছে আগামী কয়েক বছরের মধ্যেই দেশ এবং দেশে বসবাসকারী সমস্ত নাগরিক অনেক দূর পর্যন্ত যেতে পারবে এখন এখনের নতুন দৈনন্দিন জীবনে যে প্রযুক্তির সব থেকে চাহিদা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে ইন্টারনেট এবং আইটি প্রযুক্তির ইন্টারনেট প্রযুক্তি যে চলটা শুরু হয়েছে সেটা কয়েক বছরের মধ্যে আরও অনেকটা পরিমাণে বাড়বে ইন্টারনেট এবং আইটি ইনফরমেশন টেকনোলজি যার সম্পূর্ণ নাম এটা আগামী দিনে অনেক প্রভাব বিস্তার করবে আমাদের দৈনন্দিন জীবনে এবং এটিই প্রযুক্তিকে আরও উন্নতমানের করার চেষ্টা করবে আইটি বা ইনফরমেশন টেকনোলজি যেটা সাধারণত কম্পিউটার লাইনে ব্যবহার করা হয় এটার জন্য বিভিন্ন ধরনের ডিগ্রি যেটা ছাত্ররা সাধারণত অনুসরণ করে থাকে আজকালের জামানাতে কারিগরী ডিগ্রি এবং ছাত্ররা কারিগরী কিছু ডিগ্রি থাকে যেগুলো ছাত্ররা অনুসরণ করতে পারে যার মাধ্যমে প্রযুক্তি আরও উন্নতমানের হতে পারে এই সমস্ত ডিগ্রির মধ্যে কিছু ডিগ্রি হচ্ছে ব্যাচেলারস ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান ব্যাচেলার ইন ইনফরমেশন টেকনোলজি ব্যাচেলার ইন টেকনোলজি এগুলো এমন কিছু ডিগ্রি যেটা কারিগরী ডিগ্রি যেটা সমস্ত ধরনের ছাত্ররাই আজকালের দিনে অনুসরণ করে থাকে অনুসরণ করতে পছন্দ করে এবং এগুলো আগামী দিনে প্রযুক্তি উন্নত উন্নত প্রযুক্তির ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে